হ্যালো

হ্যাঁ বলুন না স্যার আমি ঘরে পড়ছি তো স্যার আমি সব সাবজেক্ট পড়ছি সব বিষয় পড়ছি তুই স্যার আমি নিজে পড়ে নিচ্ছি স্যার আমি সব জানি হ্যাঁ স্যার দাঁড়াবো আমি না স্যার ঠিক আছে স্যার আমি এক সপ্তাহ আপনার কাছ থেকে নিচ্ছি তো আমি এক সপ্তাহ বাদ এসে তাহলে স্কুলে আসবো রেগুলার মানে প্রতিদিন আসবো স্যার ঠিক আছে

ঠিক আছে